আমি কয়েকজন রাজনৈতিক নেতার কথা বলতে পারবো যাদের সম্পর্কে আমি অবগত আছি যেমন রাজনৈতিক নেতাদের মধ্যে যেমন হলো যেমন আমাদের এলাকার আমাদের স্থানীয় এম এল এ মহাশয় তিনি যখন তিনি বিধায়ক ছিলেন বা বিধায়ক থাকাকালীন বা এখনো তিনি এমএলএ পদে রয়েছেন তখন আমার জন্য আমাদের জন্য মানে সে তার নিজস্ব অঞ্চলে যেসব লোকেরা থাকে তাদের জন্য অনেক কাজ করেছেন অনেক মানে তাদের হয়ে তা তিনি কাজ করেছেন যেমন ধরুন রাস্তাঘাট উন্নয়ন এবং জল পরিবহন ব্যবস্থা উন্নয়ন এবং তারপর কৃষি ক্ষেত্রে জল নিয়ে যাওয়ার জন্য সেই সেই ক্ষেত্রে উন্নয়ন করেছেন সেই ক্ষেত্রে বড়ো তিনি আমাদের এলাকাতে প্রায় ছটা বড়ো ডিপ টিউবওয়েল তৈরি করে দিয়েছেন যাত কৃষকরা চাষ চাষবাস করতে পারে এবং চাষবাসের ক্ষেত্রে তাদের কোনো অসুবিধা যাতে না হয় এই জন্য তারা তিনি জল ব্যবস্থার উন্নয়ন করেছেন মাঠে জল যাওয়ার জন্য এবং তিনি এবং পানীয় জলের যে সমস্যা ছিলো সেটা তিনি দূর করেছেন এখন পানীয় জলের কোনো সমস্যা হতো হয় নি আগে যেমন পানীয় জলের জন্য খুবই অসুবিধা হতো যাতে লোক খুবই লোকের জন্য স্থানীয় লোকের জন্য খুবই অসুবিধার হতো এবং এখন তিনি সেই সেই ক্ষেত্রে খুব সুবিধা করেছেন এবং রাস্তাঘাট কোথাও যেতে গেলে রাস্তাঘাট পেরতে রাস্তাঘাট খুবই খারাপ ছিলো কোনো কোথাও ধরুন শহরে যেতে গেলে যে রাস্তা দিয়ে যেতে হতো সেই রাস্তা দিয়ে যেতে প্রায় তখন দেড় থেকে দু ঘন্টা সময় লাগতো কিন্তু এখন সেক্ষেত্রে খুবই সুরাহা হয়েছে এবং তার ফলে এখন মানুষ সেটা আ আদ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই শহরে চলে যাওয়া যায় এবং ভালো রাস্তা করে দেওয়ার জন্য এবং তারপর তিনি খুবই মানে মানুষ তার স্থানীয় মানুষকে মানে তার এলাকার যত সব মানুষ আছে সবাইকে সাহায্য করেন যেমন ধরুন আমাদের খুবই আর্থিক অবস্থা খুবই খারাপ এবং আমার বাবার অ অ যখন অসুখ করেছিলো তখন আমি তার কাছ থেকে তার কাছ থেকে ধার মানে টাকার জন্যে একটু সাহায্য চাইতে গিয়েছিলাম এবং আমি ভেবেছিলাম তিনি হয়তো আমাকে এত বড়ো মানুষ তিনি হয়তো আমাকে ফিরিয়ে দিতে পারে যে আমার মতো মানুষকে সাহায্য নাও করতে পারে কিন্তু আমি যখন তার কাছে যাই এবং তার ব্যবহার দেখে খুবই মুগ্ধ হয়ে যাই তিনি আমাকে বললেন যে আপনার বাবা মানে তো আমার কাকু আমার দাদা হয় তো সেই ক্ষেত্রে আমার দাদার যদি অসুখ করত সেই ক্ষেত্রে আমি নিশ্চয়ই সাহায্য করতাম তো তোমাকেও আমি নিশ্চয় সাহায্য করবো তো তিনি আমাকে যে টাকা দিয়ে সাহায্য করেছিলো আমার বাবার অপারেশানের জন্য দরকার ছিলো দু লক্ষ টাকা তার মধ্যে পঞ্চাশ হাজার টাকা আমি জোগাড় করেছিলাম বাকি দেড় লক্ষ টাকা দিয়ে তিনি আমাকে সাহায্য করেন এরকম আমার বাবার অপারেশানের জন্য আমি টাকা জোগাড় করতে পেরেছিলাম এবং তিনি তে সেই টাকা আমি তার কাছ থেকে ধার হিসাবে নিয়েছিলাম এবং তারপর বাবার অপারেশান হওয়ার পর সুস্থ হওয়ার পর আমি তাকে টাকা কিছু দিন পরে টাকা দিয়ে দেওয়ার কথা বলেছিলাম কিন্তু তারপর যখন টাকা জোগাড় করে আমি তাকে দিতে গিয়েছিলাম সে তখন বললো না না টাকা দিতে হবে না থাক এ টাকা তোমার কাছেই থাক তখন আমি সেটা দেখে খুব খুব মুগ্ধ হয়েছিলাম এবং তারপর গ্রামে ধরুন কোনো কোনো মেয়ে বিয়ে দে দেওয়ার বয়স হলে তার ঘরের লোক যদি না বিয়ে দিতে পারে তার কাছ থেকে সাহায্য চাইতে গেলে তিনি কিছু সাহায্য করে দেন এবং সেইভাবে তিনি আমি যে যে এম এল এ এর কথা বললাম সে খুবই ভালোভাবে মানে তার আ তার আ মানে তার অধীনে যেসব মানুষগুলো থাকে বা যারা তার কাছ থেকে সাহায্য চাইতে আসে সে খুবই ভালোভাবে তাদের বুঝিয়ে দেয় এবং সাহায্য করে দেয় এবং কোথায় কী করলে ভালো হবে সেই সব ভাবে সাহায্য করেন এবং ধরুন গ্রামের কোনো ছেলে কোনো মেধাবী ছেলে পা উচ্চামাধ্যমিক পাশ করার পর যদি কোথাও বাইরে পড়তে যায় ও সেখান থেকে অনেক টাকা লাগে সেক্ষেত্রে বাড়ির লোকের তো সম্ভব হয় নে এত টাকা জোগাড় করার সেক্ষেত্রে যদি এ ওই এমএলএ বাবুর কাছে কেউ সাহায্য চাইতে যায় সেই ক্ষেত্রে তিনি পুরো সাহায্য করেন এবং তিনি বলে দেয় যে কোন বিষয়ে পড়াশোনা করলে ভালো হবে এবং কী কোন কলেজে কোল পড়লে ভালো হবে এবং কীভাবে যে গেলে ভালো হবে সে সব সাহায্য তিনি করে দেন এইভাবে এম এল এ বাবু আমাদের সাহায্য করে থাকেন